হ্যাঁ বলুন কেনো ও তো ভালো স্টুডেন্ট আমাদের স্কুলের ভালো তো রেজাল্ট করতো মাঝে পড়ে কী হলো এমন হ্যালো তাহলে ওর অভিভাবকের সাথে একদিন সাক্ষাৎ করা হবে ওকে জানাও তুমি ওর বাবা মাকে আসতে বলো আসতে বলার পরে মোটামুটি একটা আমাদের সবাই মিলে একদিন বসা হোক মাস্টারমশাই আরো ম্যাডামরা আছেন বসা হোক কেননা সামনে মাধ্যমিক পরীক্ষা ওর পারিবারিক সমস্যার কথা বলছেন তো সে আমরা নয় সবাই মিলে মাস্টারমশাই মিলে একটা মিলে এক দিন আলোচনা করে ওকে হেল্প করতে হবে গরিবের ছেলে

ওটা কোনো ব্যাপার নয় তাহলে ওর অভিভাবককে এক দিন ডাক করান ডাক করিয়ে তাহালে বলা যাবে যদি দরকার হয় আমরাই মাস্টারমশাই কটা মিলে ও কিসে কিসে নম্বর কম পেয়েছে ম্যাথে আর ইংলিশ তাহলে ঠিক আছে আমরা আচ্ছা তাহলে আমরা ওকে নাহয় আমরা সবাই মিলে মাস্টারমশাই ম্যাডাম মিলে ওকে একটু হেল্প করা হোক দরকার হয় এক দিন তিন দিন সপ্তাহে ক্লাস করে ওকে ছেলেটাকে তুলতেই হবে ভালো স্টুডেন্ট ও হ্যাঁ তাহলে আমরাও তো বলছি ম্যাডাম চিন্তে ওই নিয়ে চিন্তা করবেন না ওই নিয়ে ঘাবড়াচ্ছেন কেনো আপনি ও নিয়ে চিন্তা করবেন না ও একদিন নিয়ে করা হোক সবাই মিলে মাস্টারমশাই আছেন আরো ম্যাডামরা আছেন সবাই মিলে এক দিন আমাদের বোর্ড বসা হোক ছেলেটাকে যাতে ভালো রেজাল্ট করতে পারে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি যেটা বলছেন হ্যাঁ হ্যাঁ ভালো প্রস্তাব তো এটা একটা ভালো পাল্লায় ভালো স্টুডেন্ট মাঝে পড়ে যদি এরকম হয়ে যায় তার জন্য আমাদেরই তো দেখতে হবে আমরা যেহেতু মাস্টারমশাই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে